আমাদের ফ্যামিলিটা অনেক বড়ো ট মানে অনেকটাই বড়ো আর আমার আমরা যেরকম সাত আট ভাই বোন তো যে যার মতো তো আমি একটু ওদের থেকে অন্য রকম ওরা যেহেতু পড়াশোনা করে অনেকটা মানে সবার লক্ষ্যটা আলাদা আর আমি আমার লক্ষ্যটা আলাদা করে নিয়েছি যেমন আমি নিজেকে সব সময় ব্যস্ত রাখি নিজে কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত থাকি প্লাস নিজের মতো করে চলি তো ওদের থেকে মানে সব দিক থেকেই দেখি যে আমি অনেকটাই আলাদা তো আমাদের যেমন ফ্যামিলিতে ভাই বোনরা কেউ যেমন খেলতে ভালোবাসে কেউ দেখা যায় কোনো নাচ গানের প্রতি তাদের আগ্রহ কেউ আবার দেখা যায় পড়াশুনা নিয়ে ব্যস্ত কেউ দেখা যায় চাকরি বাকরি নিয়ে ব্যস্ত তো আমি তাদের মধ্যে আমি আবার অন্য রকম আমি একটু ব্যবসা নিয়ে ব্যস্ত থাকি মানে নিজেকে একটু আলাদা রাখতে চাই আলাদাভাবে থাকতে চাই এরকম আর কি আর ওরা ওদের সঙ্গে মিশতে ভালো লাগে সব ভাই বোনগুলো একসঙ্গে হলে সেটাও একটু মানে ভালো লাগে কিন্তু তার মধ্যে দিয়েই যেন ওদের মতো আমি না নিজেকে মনে করি যে আমি যেন সবার থেকে একটু আলাদা এটাই